আমার সবচেয়ে ছোটোবেলা থেকে আমি অনেক ছোটো থেকে সাঁতার কাটতে শুরু করেছিলাম কিন্তু কোনো দিন হচ্ছে মানে পুকুরকে খুব ভয় পেতাম তো জলকে সেই জন্য হচ্ছে গিয়ে ভাবতে পারিনি যে আমিও হচ্ছে কোনো দিন গোটা পুকুর পার করতে পারবো যেদিন হচ্ছে প্রথম ওই পুকুরটাকে করেছিলাম সেদিনকে আমার মনে হয়েছিলো যে এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে না আমি পুকুর বার করতে পেরেছি আর আমি হচ্ছে অন্তত আধ ঘণ্টা তো একসাথে সাঁতার কাটতে পারবো বা পারি প্রত্যেক দিনই ওইরকম সাঁতার কাটি সে জন্যই হচ্ছে গিয়ে সাঁতার ওইরকম সাঁতার না কাটলে তাহলে শরীরের তো কোনো লাভ হবে না শরীরের যে ব্যায়ামটা হয় সেটা আর হবে না সে জন্যন্য আধা ঘণ্টা সাঁতার আমি প্রত্যেক দিনই কাটি আর আমি সেইভাবে কোনো দিন কোনো সাঁতার প্রতিযোগিতায় নাম দিইনি তবে বা পাড়ার অনেক ছেলেমেয়েরা মিলে একসাথে একটা পুকুরে সাঁতার কাটি পুকুরের এপার থেকে ওপারে যাই এরকম করেছি এরকম প্রতিযোগিতা যে কে আগে যেতে পারে কে শেষেই গেলো এই রকম কে কতখানি গিয়ে আর যেতে পারছে না এরকম সব করি এইরকম প্রতিযোগিতা করি তবে এইরকম প্রতিযোগিতা করতে আমাদের বেশ ভালোই লাগে আমরা প্রত্যেক দিনই এই রকমভাবে সাঁতার কাাজি সবাই মিলে একসাথেই স্নান করতে যাই গিয়ে এইরকমভাবেই প্রত্যেক দিন স্নান করি